থালা বাসন ধোয়ার প্রক্রিয়া নানাবিধ যেমন আমরা থালা বাসন ধোয়ার জন্য ভীম সাবান চাকুলিয়া সাবান এবং আরো অন্যান্য সাবান ব্যবহার করি যেমন নিমাই সাবান বাসনে খাওয়ার পর বাসন তৈলাক্ত হয়ে যায় বাসনটা তৈলাক্ত কাটানোর জন্য আমরা কী করি ভীম পাউডার দিয়ে বাসনকে পরিষ্কার করি তাতে বাসন চকচকে ও ঝকঝকে হয় এছাড়াও থালা বাসন যদি সাবান না দিয়ে ধোয়া হতো তাহলে ওই থালা বাসনে ব্যবহার করতে ইচ্ছে যেতো না তাই আমরা দেখি যে অনেক সময় থালা বাসন মাজতে হয় কিন্তু নিমাই নামে এক রকম সাবান বেরিয়েছে সেই সাবানটা দিয়ে বাসন মাজলে বাসন ঝকঝকে ও চকচকে হয়ে যায় যখন না ওই সব সাবান পাওয়া যায় তখন আমরা কী করি আমরা চাকুলিয়া সাবান ব্যবহার করি কারণ সব সময় তো সব দোকানে সব সাবান পাওয়া যায় না তাই তখন আমরা চাকুলিয়া সাবানটাই বাসুন ধোয়ার কাজে ব্যবহার করি তাছাড়া ভীম সাবান

আমরা সব দিনই ধুই রোজই ধুই ওতে বাসুন জীবাণু নষ্ট হয়ে যায় বাসুনের মধ্য থাকা ভাসন সব সময় পরিষ্কার জলে ধুতে হয় এবং সাবান ভালো করে দিয়ে তারপরে বাসন ধুতে হয়